হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আপনি আচ্ছা আ হ্যাঁ দিয়ে দিচ্ছি হয়ে গেছে ম্যাডাম সমলেশ্বরীর মন্দির এ স্টেশন থেকে আপ পারবেন আপনি একটু দূরে পড়বে এ এখান থেকে প্রায় দু কিলোমিটার মতো ডিসটেন্স আছে বেশি না দু কিলোমিটার মতো ডিসটেন্স আপনি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন সোজা চলে যাওয়ার পর দেখবেন একটা তিন মাথার মোড় আসছে তিন মাথার মোড় থেকে আপনি ডান হাতের দিকে নেবেন ডান হাতে নিয়ে একটা দেবোস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ডান হাতের দিকে একটা ব্রিজ পড়বে ব্রিজের ওপরটায় উঠবেন না ব্রিজের তলা দিয়ে যাবেন দেখবেন বা হাতে মন্দিরটা পড়বে হ্যাঁ ওটা সন্ধ্যে ওই আটটা সাড়ে আটটা অবধি খোলা থাকে রাত্তির আটটা সাড়ে আটটা অবধি খোলা থাকে তারপরে মায়ের মন্দির খোলা থাকে পুজো দিতে পারবেন না কারণ মায়ের ভোগ টোগ হয় তো দেয় তো ওই কারণে হ্যাঁ সন্ধেবেলা অবধি দেওয়া যাবে ছটা অবধি পুজো দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে